হ্যাঁ আমি মনে করি আমাদের স্থানীয় পত্রিকায় শিক্ষা উচ্চ শিক্ষার ভালোভাবে কভারেজ করা হয় একে এতে থেকে আমাদের শিশুদের অনেক জ্ঞান অর্জন করা এই পত্রিকা থেকে আমরা অনেক খবরও পাই এবং অনেক কিছু শিখতেও পারি এবং এতে অনেক উচ্চ শিক্ষারও কাজ করে এবং এখান থেকে শিশুরা অনেক জ্ঞান অর্জনও করে এই পত্রিকা থেকে আমি মনে করি যে আমাদের স্থানীয় যে পত্রিকা উচ্চ শিক্ষায় যে খবর কোভারজ করে সেখান থেকে আমাদের মোটামুটি ভালোই আমরা খবর পাই তবে এখান থেকে অনেক শিশুরা সঠিক খবরও পায় যে কোথায় কী শিক্ষার কী ঘটনা ঘটছে কী না ঘটছে কবে পরীক্ষা হবে না হবে এখান থেকে আমরা জানতেও পারি এবং কবে উচ্চ মাধ্যমিক হবে এবং কবে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা হবে কবে রেজাল্ট বেড়াবে আমরা এই পত্রিকা থেকেই আমরা একমাত্র জানতে পারি এই আমাদের স্থানীয় পত্রিকা থেকে আর এখান থেকে অনেক ভালো ভালো আমাদের স্থানীয় পত্রিকা থেকে অনেক ভালো ভালো খবরও আমরা শুনতে পাই এবং এতে অনেক ধরনের সিনেমাও দেখা হয় এই পত্রিকা থেকে এই সেদিন করেই দেখলাম যে বলিউডের ভালো একটা সিনেমা লঞ্চ হচ্ছে এবং এতে দেখার জন্যে অনুগ্রহও করা হচ্ছে এবং এই সেদিন করে অরিজিৎ সিং এর একটি গান লঞ্চ করা হলো সেই গানটি আমার শুনে খুব ভালোও লাগলো এই পত্রিকা থেকে আমরা অনেক কিছু শিখতেও পারি এবং এতে শিশুদের অনেক কাজও করে এবং কবে কী হবে না হবে কবে ঝড় বৃষ্টি হবে এই পত্রিকা থেকে আমরা জানতে পারি এবং এই সেদিন করে যে এই পত্রিকা থেকে বললো যে কাল পরশু করে আমাদের পশ্চিম এবং তে জেলাতে হচ্ছে ঝড় বিষ্টি সহ বজ্রপাত বৃষ্টি সহ হচ্ছে অনেক বন্যাও হতে পারে